আমি এখন শহরে শ্বশুর বাড়িতে থাকি ছোটোবেলায় যখন গ্রামে বাপের বাড়িতে থাকতাম তখন আমার দেখা বিড়াল পাখি বা অস্বাভাবিক পাখি বলতে বাবুই পাখিকে বুঝতাম তার যে অস্বাভাবিক বাসা বাঁধানো এটা আমার দেখার কোনো পাখিরই আমার জানা নেই আমার দেখার

তার যে এতো সুন্দর তাল গাছে খেজুর গাছে বাসা বাঁধে কতো সুন্দর করে এত ঝড় বৃষ্টি রোদ হলেও তার বাসায় এক ফোঁটা জল বা কোনো কিছু বাসার কোনো ক্ষতিই হতো না সে সেখানে সুস্থভাবে বসবাস করতে পারতো এবং সব কিছুই সেখানে ঠিকভাবেই থাকতো এখন গ্রামে তো পাখিগুলো দেখা যায় না বা অতো গাছপালা নেই যে সে এখানে সেখানে বাসা বেঁধে থাকবে কিন্তু ছোটোবেলা সেই দিনগুলো মনে পড়লে খুবই আফসোস করি আগে ছোটোবেলায় ভাইকে গাছে তুলতাম তুলে দিয়ে বাবুই পাখির বাসা নামিয়ে তার ভিতরে দুটো ডিম থাকতো সেই ডিম দুটোকে বাচ্চা ফুটিয়ে বাচ্চা হয়েছিলো আমাদের বাসাতে রাখতাম ভালোভাবে যত্ন সহকারে কিন্তু সেগুলো বেশি দিন থাকে নি সব পাখিগুলো মারা যায় একটু মন খারাপ হয় তার ফলে দেখলাম তারপরে আমার দেখার একটা বিরল পাখি হলো কোকিল কোকিল কিন্তু নিজে বাসা বাঁধতে পারে না সে কিন্তু কাকের বাসাতেই ডিম বাড়তো